আইনজীবী পুলিশ পঞ্চায়েত বা তহশিল অফিসের লোকেদের মতো আইনি কর্মকর্তাদের কারণে আমি কোনো অসুবিধার সম্মুখীন হইনি এবং আমার এখানে কোনো দুর্নী কোনোরকম দুর্নীতির অভিজ্ঞতাও নেই কারণ কোনো ধরনের আর আইন সম অসম্মত কাজ আমাদের এখানে বা আমাদের পরিবারে কোনোরকম কোনো আইন সম্মত অসম্মত কাজ কেউ কারোর দ্বারা কখনো সৃষ্টি হয়নি সেই জন্য আমার এই ধরনের কোনোরকম কোনো অভিজ্ঞতা নেই